হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ দিনে তো মেশিনে তৈরি হলে হয়ে যায় কুড়ি তিরিশটা কখনো কখনো তিরিশটা এরকম হুম না না কর্মচারী আছে হুম হুম হুম হুম হুম

হ্যাঁ পার শাড়ির পিস দেখুন এখানে ষাট টাকা পিস বিক্রি হয় এবার ওটা আপনি এখান থেকে নিয়ে এসে এবার আপনি আপনি যেরকম দামে সেল করতে পারবেন তো সেরকম হিসাবে আপনি বিক্রি করবেন আর কি সেরকম টাকায় হুম হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমার স্টকে তো আছে অনেকই আপনার যেরকম লাগবে আপনি এসে নিয়ে যাবেন হুম হুম হুম ঠিক আছে